আমার ফসলটা দেখতে হবে কীভাবে উন্নত মানের করা যায় এবং সেটাকে বেশি করে উৎপাদন কীভাবে করা যায় সেটা যখন আমি বীজটা রোপণ করছি তখনই দেখছি আমার ওই বীজ থেকে কটা অঙ্কুরোদোম হয়েছে গাছটা ঠিকঠাক বেরোচ্ছে না কি তারপর সেটা রোপণ করলাম জমিতে সেটা লাগিয়ে দিলাম সে লাগানোর পর সেটাকে দেখলাম আমি যত্ন করতে থাকলাম গোড়ায় গোড়ায় মাটি কুপিয়ে মিশ্র সার দেওয়া হলো জল দেওয়া হলো এগুলো দিতেই থাকলাম ও আবার প্রয়োজন মতো ওষুদও স্প্রে করতে হতে পারে কারণ কীটনাশক ওষুদ ছাড়া এখন ফসল কোনও গুণমান ঠিক থাকছে না পোকাতে খেয়ে নিচ্ছে তাহলে আর কী করে ফসলটা তৈরি করা যাবে তাই এটা একটা চিন্তার বিষয় ওই সারটা দেওয়ার সাথে সাথে আমাকে খেয়াল রাখতে হবে গাছের পাতাগুলো খেয়া আসছে না কি পোকা মাকড়ের উপদ্রব বেড়েই চলেছে তাই আমি কীটনাশক সময় মতো দেবো এবং ফসলটার গোড়ায় জল দেবো সময় মতো জল সার বিষ এগুলো তো দেবোই তার সাথে সাথে আমাকে দেখতে হবে আবহাওয়াটা কেমন চলছে কট কটা রোদের সময় কিন্তু আমাকে বেশি পরিমাণে জল দিতে হবে জল না দিলে গাছটা কিন্তু শুকিয়ে যাবে ফসল আমাদের দিতে পারবে না তাই আমাদেরকে এই পরিচর্চাগুলো করতে হবে আমি তো আমার ফসলের ক্ষেত্রে এই পরিচর্চাগুলো করেই থাকি আমি কিন্তু আমার মাটি থেকে খুব ভালো ফসল পাই আমার জমিতে যেগুলো লাগাই সে ফসলগুলোর গুণমান ঠিক থাকে কিন্তু ভালো খুব ভালো টেস্টি খাবারও হয় সেদ্ধ হয় সব কিছু